বিদ্যালয়ে যখন পড়তাম তখন আমাদের বিদ্যালয় থেকে একটি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতাটি হয়েছিলো আমাদের পুরুলিয়ার এমএসএ ময়দানে সেখানে অনেক ছাত্রছাত্রী সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলো সেই দৌড় প্রতিযোগিতায় আমি এবং আমার কিছু জন বন্ধু একসাথে অংশগ্রহণ করেছিলাম আমরা খুবই বেশি উত্তেজনায় সেই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম আমরা সবাই চাইছিলাম যে সবাই একে অপরকে সেদিন হারাবো এবং সেই উল্লাসের সাথে সেই উত্তেজনার সাথে আমরা দৌড় প্রতিযোগিতা শুরু করে দিই প্রতিযোগিতা শুরু হওয়ার সাথে সাথেই আমরা নিজেদের প্রাণ নিয়ে দৌড়াই সেই দৌড় আমার একদিন মনে হয়েছিলো এই দৌড়টা শেষ হবে না আমার আমি চেয়েছিলাম যে ওই দৌড় প্রতিযোগিতায় আমি প্রথম স্থান যাতে অধিকার করি কিন্তু শেষের দিকে কিছু মুহূর্তের জন্য একটুর জন্য আমার কেমন একটা হল এবং আমি দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করলাম